আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি যে যে স মিডিয়া বা সান এখানে যে সংবাদ মাধ্যম যে মিডিয়া গুলো আছে সেগুলো সব বাংলা ভাষায়ই হতে পারে অথবা আমাদের পশ্চিমবঙ্গে যারা বাংলা বোঝে তারাও অন্য কোনো কিছু অন্য কোনো ভাষায় হলে তারা সেগুলো দেখবে না সেই জন্যে তাদের জন্য বাংলা ভাষাটাই দরকার

আমি একটু উদাহরণ দিই আমি যে প্রিয় সিরিয়ালটা দেখি আমার মতো যারা প্রিয় সবাই সিরিয়ালটা দেখে সিরিয়ালটা অ ইংরাজি বাদে অন্য কোনো ভাষায় হতো বাংলা বাদে ইংরাজি ভাষায় হতো তাহলে আমিও তাহলে চিড়ে তাহলে আমিও সিরিয়াল দেখতাম না অন্য কেউ হলে দেখতো না অন্য তার বিজনেসটাও হতো না ও সেই জন্য যে বা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে মিডিয়াগুলো আছে সেগুলোর জন্য বাংলা ভাষাই দরকার